আমি আপনার ক্যাবটি কিছু দিন আগে বুক করেছিলাম কিন্তু ক্যাবটিতে আমার একটা পার্স রয়ে গিয়েছিলো মানে ভ্যানিটি ব্যাগ ব্যাগটা কি আমি ফেরত পেতে পারি কারণ ব্যাগটা আমি ভুল করে ফেলে চলে এসেছিলাম প্রায় ধরুন তিন দিন আগে বিকেলের দিকে পাঁচটার দিকে উঠেছিলাম আপনার কাছে হয়তো ব্যাগটি থাকবে থাকলে প্লিজ আমাকে ওই ব্যাগটি ফেরত দিয়ে যাবেন কারণ ওই ব্যাগটিতে আমার অনেক মূল্যবান জিনিস আছে যেগুলো আমার খুব দরকার তো ওই জিনিসগুলো যদি আমাকে না পাই আমার অনেকটা ক্ষতি হয়ে যাবে আর আপনি কি চাইবেন যে আমার ক্ষতি হোক তো সেই জন্য আপনি প্লিজ আমার ব্যাগটি আমার এই ঠিকানাতে ঝাড়গ্রাম স্টেশনের একটি সরু রাস্তার কাছে এসে আমাকে একটু প্লিজ দিয়ে যখন আসবেন তখন আমাকে দয়া করে ফোন করে নিবেন যাতে আমি আপনার ওখানে গিয়ে পৌঁছে যেতে পারি ব্যাগটা আমার খুবই দরকার আমাকে দয়া করে ব্যাগটা দিয়ে যাবেন